আমার বাড়ির উঠানে আমি একটি ছোট্ট বাগান তৈরি করেছি এই বাগান তৈরি করার জন্য আমি বাগান হিসাবে যেই গাছগুলো রেখেছি সেই গাছগুলো তো একান্তই প্রয়োজন কারণ গাছ ছাড়া কখনোই বাগান তৈরি করা যায় না তা বাগান তৈরি করার জন্য গাছ তো থাকবেই ছোট ছোট চারাগাছ নার্সারি থেকে আমি কিনে এনেছি দিয়ে রোপণ করেছি এবং এছাড়াও যে সরঞ্জামগুলি লেগেছে যেমন কাস্তে

এবং শাবল যার সাহায্যে আমি মাটি গর্ত করেছি এবং বিভিন্নভাবে মাটিতে সার প্রয়োগ করেছি জল দিয়েছি এবং গাছগুলি লাগিয়েছি গাছের যত্ন করেছি তা কী জন্য ব্যবহার হয়েছে এই সরঞ্জামগুলি বিভিন্ন ধরনের ধরনের মাটির গর্ত করার জন্য এবং গাছকে সঠিকভাবে লাগানোর জন্য এবং নার্সারি থেকে আনা বিভিন্ন গাছগুলি বিভিন্ন প্লাস্টিকের মধ্যে মোড়া থাকে সেই প্লাস্টিকগুলো কাটার জন্য আমি ছুরি ব্যবহার করেছি সেই ছুরির সাহায্যে প্লাস্টিকগুলো কেটে গাছকে সুন্দর করে আমি ওই নতুন মাটিতে কোদাল বা শাবলের সাহায্যে খনন করে আমি ওই জায়গায় গাছগুলিকে রোপণ করেছি এছাড়াও আমার সরঞ্জামের দিক থেকে লাগতে গেলে গাছ লাগানোর পর একটা আমি নির্দিষ্ট কেটলি ব্যবহার করেছি যার সাহায্যে জল দিতাম সেই গাছেতে সেই জল দেওয়ার পর তাতে সার প্রয়োগ করতাম বিভিন্ন ধরনের জায়গা লাগতো যাতে সার গুলে বিভিন্ন জৈব সার গোবর সার ইত্যাদি দেওয়ার জন্য সেই জায়গাগুলি আমার বাগানের পাশেই আমি রাখতাম কারণ সমস্ত জিনিস বাগানের কাছাকাছি রাখাই ভালো প্রয়োজনে আমি সেই জিনিসগুলোকে কাছে পাবো তাদের বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো আমি ব্যবহার করতাম এবং ব্যবহার করে আমি সুন্দরভাবে গাছটিকে তৈরি করতে পেরেছি গাছগুলো বড় তৈরি হয়েছে বড় হয়েছে ফুল দেয় ফল দেয় একটা সুন্দর বাগান তৈরি করেছি